আমার বাংলা প্রিয় প্রবাদ হল গাধা পিটিয়ে ঘোড়া বানানো এর বাংলা অর্থ হল যে কোনো কেউ আমাকে কোনও কিছু বোঝাবার চেষ্টা করছে যেটা আমি কোনো দিনই বুঝতে পারব না অল্প বিদ্যা ভয়ঙ্করী এ এই কথার অর্থ হল যে আমি কোনো কিছু একটা বিদ্যা অল্প শিখেছি এবং তার উপর ভরসা করে আমি কোনো বড়ো কিছু কাজ করতে গেলাম আর তারপরে আমি বা অন্য কাউকে সে বিপদের মধ্যে পরে যেতে হল উলুবনে মুক্তা ছড়ানো এর বাংলা অর্থ হল যে কোনো কিছু সেকার চেষ্টা করছি বা কোনো কিছু কাজ করার চেষ্টা কোচ্ছি যেটা কোনোদিনই করতে আমি পারবনা কইমাছের প্রাণ এর বাংলা অর্থ হল যে কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে যে সে এতটাই পরিশ্রম করছে বা পরিশ্রম করার পরও তার শরীরে বা তার মনে কোনোরকমই কোনো পরিশ্রমের ছাপ দেখা যায়নি এটা দেখে মনে হয় যেন জল ছাড়া কইমাছ যে যেভাবে থাকে সেরকমই সেই মানুষটা এত পরিশ্রম করার পরও সেই একই আছে গভীর জলের মাছ এর বাংলা অর্থ হল কোনো ব্যক্তিকে উপর থেকে দেখে মনে হয় যতটা সরল সহজ ভালো মানুষ আসলে সে ভিতরে ততটাই কঠিন খারাপ মনের মানুষ এটা হল তার বাংলা অর্থ